আমি যখন মাছ ধরতে যাই তখন আমার সরঞ্জম ব্যবহার করতাম একটি বড়শি একটি টোপ একটি সুতো একটি পুঁই আর এবং এক দুটো কেঁচো আর একদম টোপ মানে আটা এইগুলো নিয়ে আমরা পুকুরে যেতাম এবং মাছ ধরতাম খুবই আমি যেতাম আমার বন্ধু যেত এবং বাড়ির কিছু লোকরাও যেত আমরা খুব আনন্দভাবে সুব্যবস্থায় মাছ ধরতাম এক দুটো মাছ ধরতাম আমরা চলে আসতাম খুবই মজার দিন ছিল কিন্তু বর্তমানে আধুনিক যুগে মাছ ধরাটা হয়ে গিয়েছে অত্যন্ত সহজ কারণ এখনকার যুগে বড়শি ব্যবহার না করে কেমিক্যাল দিয়ে দিয়ে এই মাছগুলোকে এই একটি জিনিসের সাহায্যে সমুদ্র থেকে তুলে নিচ্ছে আগেকার যুগে বড়শি ছাড়া মাছ এবং যে জেলে ছাড়া মাছ ধরা অত্যন্ত জটিল ছিল কিন্তু এখনকার যুগে কেমিক্যাল দিয়ে মাছগুলো ধরে নেওয়া হচ্ছে এই সুব্যবস্থা এখন আধুনিক যুগে হয়েছে তাই কিন্তু আধুনিক যুগে হলেও আমাদের সময় আমরা কিছু বন্ধু যেতাম কিছু কিছু আমরা নিজেই তৈরি করতাম বড়শি নিজেই আমরা সুতো আনতাম নিজেই আমরা বানতাম একটা আলাদাই উপভোগ ছিল কিন্তু এখনকার যুগের মানুষরা অনেকে নিষ্ঠুরভাবে মাছ ধরে ফেলছে অতিরিক্তভাবে আমরা এই জিনিসটা বন্ধ করতে পারি মাছ হচ্ছে আমাদের জীবনের একটি ও পরিবেশ মাছ যেমন আমরা যেমন জল ছাড়া জীবিত রইতে পারি না মাছও তেমন জল ছাড়া জীবিত রইতে পারে না মাছ মাছেরও জীবন আছে আমাদেরও জীবন আছে কিন্তু আমরা তাকে এইভাবে মেরে ফেলে দেওয়াটা আমাদের অত্যন্ত ব্যাপার মানুষের প্রতি তাই আমি চাই মাছ ধরবে তো বড়শিতে ধর তাতে আলাদাই মজাই আছে এটা আমার বলার উদ্দেশ্য ছিল আমাদের আগেকার যুগে এখন আধুনিক যুগ